ধরে না কি হ্যাঁ এবারে কথা হবে বলছি দিদি বলছি এখানে যে মো এই মন্দিরের বাৎসরিক তো অনুষ্ঠান এখানে অনুষ্ঠানটা কীভাবে কী করা যেতে পারে কী করা যায় বলুন তো

হুম

হ্যাঁ তারপরে একটা অন্ন ভোগের ব্যাপার একটা অন্ন ভোগের বিষয়ও আছে হ্যাঁ হুম ক মেলাটা কদিন রাখা যেতে পারে

হুম হুম হ্যাঁ আর একটা হরিনামের দল করলে হয় না না সকলের স কাছ থেকে নিতে হবে যারা একটু ভালো মোটা মালদার লোক আছে তাদের কাছ থেকে সেরকম নিতে হবে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ চারটে না চারটে না করলেও ও দুটো করলেও হবে দুটো হ্যাঁ দুটো দুটো করলেও হবে কারণ যতো বেশি করতে যাবে তত তো খরচটা বেশি পড়বে সেই তো আমাদের পুঁজি কম বুঝি কম তা যার জন্যে আমরা দুটো দল করি করে কোনো রকমে মেলাটা হোক পুজোটা হোক হ্যাঁ হ্যাঁ এবারে আমরা দুজনে বসলে হবে না তো এবারে গ্রামের কিছু কিছু লোকেদের ডাকা হোক হ্যাঁ সকলের নিয়ে বসে একটা আলোচনা করে এটা কমপ্লিট করে দোবো ঠিক আছে থ্যাংক ইউ হুম